হ্যালো হ্যালো রাহুল দা আমি সুরজিত বলছি হ্যাঁ বলছি সামনেই তো পনেরোই আগস্ট হ্যাঁ ওই ওই দিন একটা অনুষ্ঠান করার কথা ভাবছি হুম হুম মোটামুটি ভালোই হবে

হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হুম আচ্ছা আর আমি ভাবছিলাম বিকালে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান টনুষ্ঠান করার জন্য ভাবছিলাম

আমি ভাবছিলাম ভাবছিলাম ওইটা বলব আপনার হচ্ছে এমএলএ টে মএ লেকে সব নিমন্তন্ন করার জন্য আরে সব কার্ড চিঠি আরে পাঠানো হবে ওই তোমার কাছে খোঁজ নিচ্ছি হ্যাঁ তুমিও থাকবে তুমিও থাকবে তুমিও এসো এসে করবে বলবে সব আর কি হুম তাহলে তুমি বিকেলে এসো রাত বিকেলে এসো সবাই আলোচনা করি আমরা কথা টথা বলি হুম রাখছি